হ্যালো ড্রাইভার দাদা বলছেন আমি বনানি বীর বলছি আপনার গাড়ি কি কলকাতা থেকে বীরভূম যাবে আমি আমার ফ্যামিলি নিয়ে কলকাতা থেকে বীরভূম যাবো হুম কত নেবেন আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো আমার ফ্যামিলি নিয়ে যাবো কোনো অসুবিধা হবে না তো রাস্তায় আচ্ছা ঠিক আছে আপনি আসেন আমি একটা সমস্যায় পড়েছি বলে আপনাকে ফোন করেছি হ্যাঁ আমি একটা গাড়ি নিয়েছিলাম গাড়িটা মাছ পথে খারাপ হয়ে যায় তাই আপনার নম্বরটা জোগাড় করে আপনাকে ফোন করলাম হুম ভালোই হয়েছে হ্যাঁ যাবেন ঠিক আছে যতো সময় লাগে যতো সময় লাগবে একটু ভাড়া তাড়াতাড়ি যেতে হবে আচ্ছা যেতে পারবেন তো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে আপনার ভাড়া বেশি করে দিয়ে দেবো যা বলবেন আচ্ছা কতো সময় লাগবে আপনার দশ ঘন্টা কত সময় দিতে পারবো না ছ ঘন্টায় যেতে পারবেন ও আচ্ছা ঠিক আছে